আমাদের এখানে বিশেষভাবে উদ্বোধনী খেলা হয় যেমন ক্রিকেট ক্রিকেট খেলতে এগারো জন প্লেয়ার লাগে এগারো জনের এগারোটা একই রকমের জার্সি লাগে সবাই একসাথে মাঠে নেমে তারা একসাথে খেলা করে টোটাল বাইশ জন নিয়ে খেলা হয় এটা খুবই একটা আমাদের এখানে জনপ্রিয় খেলা এছাড়াও আমাদের এখানে আছে দাবা খেলা এটা খেলতে গেলে দুজন লাগে এটা সাধারণত খুব বুদ্ধিমানদের খেলা এবং তাছাড়া আমাদের এখানে কল ব্রেক খেলা আছে চারজন লাগে খুবই সুন্দর একটা জনপ্রিয় এবং আমাদের এখানে ফুটবল খেলা আছে খুবই বিখ্যাত একটা আমাদের জাতীয় খেলা ফুটবল এখানেও খেলতে গেলে এগারো এগারো অপোনেন্ট টিমে এগারো বাইশ জন প্লেয়ার লাগে খুবই একটা জনপ্রিয় খেলা এদেরও দুই টিমের আলাদা আলাদা রকমের জার্সি লাগে খুবই জনপ্রিয় এটা তাছাড়া আমাদের এখানে ফ্রি ফায়ার খেলাও আছে ফ্রি ফায়ার খেলা হচ্ছে চারজনেও খেলা যায় একজনেও খেলা যায় দুজনেও খেলা যায় তিনজনেও খেলা যায় এটা খুবই একটা আমাদের এই সমাজের ব্যাচেলরদের খুবই একটা জনপ্রিয় গেম উদ্ভাবনী হয়ে উঠেছে এবং খুবই সুন্দর সবাই খেলে এছাড়া আছে পাবজি এখানেও সেম একজন দুজন তিনজন চারজন নিয়ে খেলা হয় খুবই সুন্দর একটা গেম এটাও এবং তাছাড়া আছে আমাদের এখানে হাডুডু এটা খুবই গ্রামে জনপ্রিয় খেলা এখানেও পাঁচ সাতজন নিয়ে খেলা হয় তাছাড়া আছে লুডো খুবই বুদ্ধিমানের খেলা চারজন খেলে একসাথে খুবই সুন্দর একটা খেলা তাছাড়া আছে লাকি বল খুবই একটা সুন্দর জনপ্রিয় খেলা আপনার যে সংখ্যা মারতে পারবেন সেটাই কিছু একটা ধরুন ভাবুন এটা একটা টাকার খেলা সবাই খেলে খুবই ভালো মোটামুটি তা আমার পক্ষে ভালো না

আছে আমাদের গ্রামের খুব সুন্দর মোরগ লড়াই দুটি মোরগ থাকে সেখানে দুজন দুজনের সাথে মানে ফাইট যেটাকে বলে করে যেটাকে উইন করা হয় তাতে একটা প্রাইজ থাকে তাছাড়া ক্রিকেট এটা একটা ইন্টারন্যাশনাল খেলা খুবই সারা বিশ্ব খেলে এখানে খুবই সুন্দর খেলা এতে বিভিন্ন ধরনের প্রাইজও থাকে খুবই সুন্দর